হ্যাঁ আমি পুরীতে বেড়াতে গিয়েছিলাম আমাদের কাছে ফোন ছিলো কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে ওখানে আমাদের নেট প্রবলেম হয়েছিলো তাতে আমাদের হয়তো কিছু লোকজনের সাথে আমরা যোগাযোগ করতে রাখতে পারি নি সেটা নিয়ে আমাদের কোনো অসুবিধা হয় নি কারণ আমরা তো ওখানে বেড়াতে গেছি সমুদ্রর পরিবেশ লোকজন পুরী মন্দির ফন্দির নিয়ে আমরা ব্যস্ত ছিলাম তাতে আমাদের কোনো সমস্যা হয় না এই জন্যই আমাদের কোনো ফোন বা নেটওয়ার্ক নিয়ে প্রবলেম হয় নি